আমি আমার বাড়ির পাশ দিয়ে একজন ফেরিওলা যাচ্ছিলো অনেক বালতি নিয়ে বড়ো বড়ো প্লাস্টিকের বালতি বালতিগুলো বাজারের দোকান থেকে দামটাও অনেকটা কম ছিলো আমি ওই ফেরিওয়ালার কাছ থেকে একটা প্লাস্টিকের বড়ো বালতি কিনেছিলাম জল রাখার জন্য বালতিটা কেনার পর সেটা সার্ফ দিয়ে ভালোটি করে ধুয়ে জল রেখেছিলাম কিন্তু যখনই সেই জল খাচ্ছি দেখছি যে ভীষণ গন্ধ লাগছে কেমন একটা প্লাস্টিক প্লাস্টিক গন্ধ তারপর সেই জলটা ফেলে দিয়ে আবার সেটা পুনরায় সার্ফ দিয়ে আবার ভালোটি করে ধুয়ে জল রাখলাম দেখলাম এরপরেও সেই একই গন্দ ছাড়ছে তারপর ভাবলাম যে আমি একেবারেই ঠকে গেলাম যখন কিনেছিলাম তখন ভেবেছিলাম যে দামটা অনেকটাই সস্তা হয়েছে ভালোই হয়েছে ভালোই লাভ হয়েছে কিন্তু এখন দেকলাম যে একেবারেই ঠকে গেছি একেবারেই খারাপ হয়ে গেছে ওই বালতিতে আর খাবার জল রাখা যাচ্ছে না